আমার মা বাবা এবং ভাই বাঁকুড়া থেকে হাওড়া জেলায় আসছে আমার সাথে দেখা করার জন্য তাই আমি ক্যাব বুক করতে চাই বাঁকুড়া থেকে হাওড়া অব্দি কি ক্যাবে যাতায়াত করার সুবিধে আছে যদি যাতায়াত সম্ভব হয় তবে কত টাকা ভাড়া লাগবে সেই বিষয়ে আমাকে তথ্য জানান আট সাত আট নয় পাঁচ চার দুই তিন শূন্য এক নম্বরে